অনলাইনে আমার নাতনিটারে একটা লাল জামা চারিদিকে খুঁজে খুঁজে পাচ্ছি না এবারে অনলাইনে অর্ডার দিলাম একটা লাল জামা দিয়ে লাল জামা দিয়ে গেছে বাড়িতে এবার দেখে আমার নাতনি আমাদের সবাই খুশি হয়ে পাঁচটা স্টার্ট পাঁচটা স্টার অর্ডার দিলাম সেই পাঁচটা অর্ডার দেওয়ার দিয়ে আর আবার নেওয়া হলো আবার অনেকের পছন্দ হয়েছে বলে আবার ফিরে খুশি হয়ে খুশি হয়ে আবার ফিরে সবাই পছন্দ হয়েছে বলে আরও পা পাঁচ জনে ওরকম স্টার দিলো দিয়ে এবারে দিয়ে এবারে আরও পা আরও পা পা আরও পাঁচটা স্টার আমাদের কেনা হল নাতনির জন্যে এবারে যখন খুব পছন্দ হয়েছে আরও আরও প্রত্যেক বারে বারে এসে ওই দোকান থেকে অনলাইনে কেনা হয়